আমি বিশুদ্ধ খাবারের জন্য কলকাতাতে ভ্রমণ করেছিলাম কারণ ওখানকার একটা রেস্তরাঁতে দাদা বৌদি নাম যে যত সম্ভব মনে হয় রেস্তরাঁতে ওখানে আমি বিরিয়ানি খেতে গিয়েছিলাম তো আমি কোনোদিন ওখানে বিরিয়ানি খাইনি তো আমার এক বন্ধু সে ওখানে ওই দাদা বৌদি রেস্তরাঁতে বিরিয়ানি খেয়ে এসেছিল এবং সেখানকার কাহিনী সম্পর্কে আমাকে বলে এবং সেটা শুনি এবং আমার সেই থেকে দাদা বৌদি রেস্তরাঁতে বিরিয়ানি খাওয়ার খুব একটা ইচ্ছে করে সেই জন্য আমি গত ছয়ই ডিসেম্বর আমি নদীয়া থেকে আমি কলকাতাতে দাদা বৌদি বিরিয়ানি রেস্তরাঁতে যাই এবং সেখানে আমি বিরিয়ানি খেয়ে আসি তো ওখানকার খাবার শুধু বিরিয়ানি নয় অন্যান্য পাশাপাশি খাবারও খুবই ভালো এবং সুস্বাদু তো আমি সেই সব যা সব রকমের জিনিসই আমি ওখানকার খেয়েছি এবং তারপরে আমি বাড়ি চলে আসি এরপর আমি এসে সেটা যেহেতু এক খেয়ে এসেছি এবং আমাকে ভালোও লেগেছে তো আমি আমার বান্ধবীকে সে কথাটা বলি এরপর আমার বান্ধবী আমার কথা শুনে সে খানিকটা প্রথমে রাগ করে এবং আমাকে পরে বলে যে সেও যাবে তো বাধ্য হয়ে আমাকে পরের বার আবার মানে ওই এক সপ্তার মধ্যে আমাকে আবার বান্ধবীকে নিয়ে যেতে হয় তো আমি যেভাবে গিয়েছিলাম সেখানে গিয়ে সেভাবে বান্ধবীকে নিয়ে যাই এবং ওই দাদা বৌদি রেস্তরাঁতেই আমরা একসাথে বিরিয়ানি খাই এবং তারপর একসাথে খুশিতে ঘর চলে আসি